এই বিরাট বিরাট হ্যালো দাদা বলছি হুম হ্যাঁ হ্যাঁ ভালো আছো তো তুমি অনেকদিন প হ্যাঁ বলছি যে কথা বলার ছিল তোমাকে একটু কথাটা ভা কথাটা একটু শুনবে হ্যাঁ বলছি যে পরশুদি পার্টি একটা মানে মোটামুটি দেড়শো বস্ ইয়ের মতো দেড়শো পিসের মতো শাড়ি আর কি লাগবে ওদের পার্টি আর কি মানে মিটিংয়ে হয়তো কোনো কিছু ব্যাপার আছে আর কি দেবে ওই মানে আর কি বুঝতে পারলে হ্যাঁ তো মোটামুটি তুমি এক কাজ করবে ওই আমাদের দত্ত মার্কেট না দত্ত মার্কেট ওই দত্ত দত্ত মার্কেটে ওই শোভাদার দোকানে একবার যাবে আমি ফোন ফোন করে দেব ফোন করে ওকে বলে দিচ্ছি যে আমাদের বিরাট যাচ্ছে মালটা তুমি তাহলে ওর কাছ নিয়ে আমাদের গোডাউনে ঢু বুঝতে পারলে গোডাউনে ওদের কাছে চলে যাবে দিয়ে মালটা ঢুকিয়ে দেবে গোডাউনে ঠিক আছে হ্যাঁ তুমি আর রেট কিছু বলার দরকার নেই যা বোঝার আমি বুঝে নেব ঠিক আছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ কিছু বলার দরকার কথাটা বলে দেবো আর ওইখানে কি তোমার সঙ্গে আগেরবারে কোনো গণ্ডগোল হয়েছিলো না কি ওই মার্কেটে আচ্ছা আছ্ আচ্ছা আচ্ছা আচ্ছা হুম হুম হ্যাঁ হ্যাঁ আমাদের রেট কিছু বলতে হবে না বলবে কী যে দাদা ফোন করেছিলো দাদা বলে দিয়ে আমি ওকে ফোন করে সমস্ত কিছু বলে দেবো তোমাকে আর যদি সেরকম কিছু কোনো গণ্ডগোল বা কিছু হয় তুমি অবশ্যই আমাকে জানাবে আর মালগুলো দেখে নেব্ কোয়ালিটিটা একটু দেখে নেবে যে কীরকম কী দি যা ধরে দেবে সেটা নিয়ে চলে এসো না কিন্তু ঠিক আছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ চেক ক চেক করে কালারগুলো মোটামুটি কালারগুলো ভালো করে দেখে কীরকম দিচ্ছে না দিচ্ছে আর একটু কোয়ালিটিটা পার্টির ব্যাপার তো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আর পার্টির ব্যাপার তো ওই ইয়ে বান্ডিলে দেখো তিনটে বান্ডিল দেবে পঞ্চাশটা পঞ্চাশটা করে তিনটে দেবে দেড়শোটা হবে ভালো করে দেখে নেবে ওকে বলে দেবে যে দাদা টাকাটা হয় একা পাঠাবে নাহলে তোমাকে দিয়ে ক্যাশ দিয়ে পাঠিয়ে দিচ্ছি বুঝতে পারলে

হ্যাঁ তাই করে দেওয়া হবে কোনো আরে ও ও হুম হ্যাঁ আর ইয়ে সব দোকানে এমনি কাজ টাজ সব ঠিক চলছে তো তোমাদের অসুবিধে কিছু নেই তো আচ্ছা আচ্ছা হ্যাঁ আর ইয়ে হুম হুম আর ওই একটু ভালো করে যখন বন্ধ টন্ধ করবে একটু লক টকগুলো ভালো করে দেখে নিও বুঝলে হ্যাঁ বর্ষাটা হুম বর্ষাটায় বুঝতেই পারছো আর এ যখ ভালো করে এই তো মোটামুটি তাহলে কোরবানিতে ধরো চলে আসবে মার্কেটটা একটুখানি খুলবে মার্কেটটা হ্যাঁ মার্কেট খুলবে

অ্যাঁ তো মার্কেট তো কোনো অসুবিধা নেই

ঠিক আছে কোনো অসুবিধা নেই তুমি তোমার মতো যেটা তোমার সুবিধা অসুবিধা হবে তোমার দায়িত্বে আমি টোটালটা ছেড়ে দিয়েছি বুঝতে পেরেছো তুমি জানো ঠিক আছে দেখবে সমস্ত হিসেব আর মাঝেমধ্যে মাঝেমধ্যে বাড়িতে আসবে তুমি তো আসাই বন্ধ কর দিয়েছ ঠি ঠি ঠিক আছে আসবে হ্যাঁ আমি রা তাহলে হ্যাঁ